শখ হিসাবে বাগান করাকে আমি বেছে নিয়েছি তার কারণ বাগান করা আমার খুব পছন্দ বাগানের গাছ থাকবে অনেক রকমের ফুল থাকবে বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন সবজির গাছ এক ধারে সবজির গাছ এক দিকে ফুলের গাছ এই সব থাকবে এবং সেই বাগানের মধ্যে হেঁটে যেতে বা সেই সব প্রাকৃতিক শোভা দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে সেই জন্য আমি বাগান করাকে ভীষণ ভালোবাসি আর বাগান করাটা আমার একটা শখ হয়ে দাঁড়িয়েছে আমার প্রেরণা আমার আমাকে এই বাগান করাতে উৎসাহিত করে আমি বাগান করতে খুবই ভালোবাসি যখন যেখানে ভালো ফুলের গাছ পাই বিভিন্ন ধরনের ফুল সেই সব ফুলের গাছ এসে নিয়ে এসে আমি নিয়মিত লাগাই সেগুলোর পরিচর্যা করি নিয়মিত তাতে জল দিই হ্যাঁ এইভাবে আমি বাগানকে সুন্দর করে রাখার চেষ্টা করি বাগানে যাতে নোংরা না হয় সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এইভাবে বাগান করাটাকে আমি খুব ভালোবাসি বাগান করাটা আমার জন্য একটা বিশেষ শখ হয়ে দাঁড়িয়েছে আমার বাগান দেখে অনেকেই অভিভূত হয় যে এত সুন্দর বাগান তুমি কী করে করেছ কোনো গাছে পোকা লাগছে না যখন একটু পোকা লাগার দু একটা যখন পোকা লাগে তখন আমি বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করি নার্সারি থেকে তাদের উপদেশ নিয়ে সেই সব ওষুধ স্প্রে করে আমি গাছগুলোকে আরও সতেজ আরও ভালো করে রাখি যাতে করে গাছগুলো নষ্ট না হয় ঠিক সময়ে ফুল দেয় এবং ফল দেয় বিভিন্ন রকমের ফলের গাছও আছে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফল হয় হ্যাঁ এইভাবেই আমি আমার বাগানকে বাঁচিয়ে রেখেছি এবং বাগান করাটা আমার একটা বিশাল শখ